আমি আগামীকাল নতুনগ্রাম থেকে মনপসন্দ রেস্তোরাঁতে আমার পাঁচজন বন্ধু বান্ধবীকে নিয়ে যেতে চাই আমি জানতে চাই সেখানে উপলব্ধ টেবিল গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এবং রেস্তোরাঁ খোলা ও বন্ধ হওয়ার সময় জানতে চাই